ভারতীয় পরিবহণ ব্যবস্থা এখন অনেক উন্নত আগে ছিলো মানুষ পায়ে হেঁটে এদেশ থেকে ওদেশ এখান থেকে ওখান হ্যাঁ যেত কিন্তু অ্যা তারপর হল গরুর গাড়ি এখন হচ্ছে যে তারপর হল সাইকেল তারপর বাস মোটর সাইকেল হ্যাঁ ট্রেন ট্রাম প্লেন জলপথে যাওয়ার জন্য আগে ছিলো নৌকা এখন হয়েছে স্টিমার লঞ্চ জাহাজ বিভিন্ন রকম যানবাহন তাই হো আমাদের আর এখন এখান ওখান যাওয়ার জন্য সেরকম খুব একটা অসুবিধায় পড়তে হয় না আমাদের হয় ভ্রমণের সময় বাসে করে আমরা ভ্রমণে যাই আবার কখনও কখনও ট্রেনেও যাই কেউ প্লেনেও যাই এবার কী হয় ট্রেন ট্রেনে যখন যাই হয়তো ট্রেন আসতে দেরি করছে তখন আমাদের স্টেশনে বসে থাকতে হয় অনেকক্ষণ তখন অসুবিধে বা ট্রেস ট্রেনটা হচ্ছে ট্রেন ধর্মঘট ডেকেছে তখন আমাদের অসুবিধেয় পড়তে হয় অনেকদিন হয়তো ট্রেন চলছে না তখন আমাদের অসুবিধায় পড়তে হয় না হলে আগের দিনের থেকে এখন ভারতীয় পরিবহন ব্যবস্থা অনেক উন্নত করেছে হুম তাই আমি বলবো যে উন্নত করেছে আরো উন্নত হওয়া দরকার আরো উন্নত হোক রাস্তাঘাটও অনেক আগের থেকে ভালো হয়েছে আগে সেই রকম রাস্তাঘাট ছিলো না তাই যোগাযোগ ব্যবস্তাও সেরকম ছিলো না আমার রাস্তা যদি না থাকে ভালো তাহলে আমাকে আমার সেদিকে কোন যানবাহন যাবে ওই টুকটাক সাইকেল মোটর সাইকেল এটাই ঠিক আছে এখন অনেগ রাস্তাঘাটও বেড়েছে রাস্তাঘাটেরও উন্নতি হয়েছে তাই যানবাহনেরও যানবাহনও বেড়েছে তাই আমাদের এখন খুব একটা সমস্যায় মানুষকে পড়তে হয় না